আমি যে চরিত্র চরিত্রগুলি লিখে থাকি সেইগুলির মধ্যে যে ভুল ত্রুটি গুলো হয়ে থাকে সেইগুলি সংশোধনের মাধ্যমে আমি আমার লেখা চরিত্রের আরও চরিত্রটাকে আরও উন্নত করার চেষ্টা করবো বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় চরিত্র তৈরি করার জন্য আমার সেরকম নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই কিন্তু অন্য মানুষ শুনে সেই চরিত্রের কথা শুনে যে মন্তব্য করেন সেই মন্তবগুলিকে শোনার পর আমি একটা আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য চরিত্র তৈরি করি তৈরি করার চেষ্টা করি আর সমাজ এবং মানুষ সম্পর্কে সত্যিকারের বিস্তারিত জিনিস নিয়েই আমি বাস্তব জিনিসটাকে নিয়ে লেখার চেষ্টা বেশি করে লেখার চেষ্টা করি কারণ আমাদের সমাজে যে বাস্তবতা সেটাকে তুলে ধরাই তুলে ধরাই আমি বেশি বেশি ইমপটেণ্ট মনে করি এবং এই জিনিসটাকে তুলে ধরার জন্য সমাজের যে বাস্তব যে জিনিসগুলো ঘটে যায় সেই জিনিসগুলো দ্বারাই লেখা একটু সহজ হয়ে থাকে তাই সেই জিনিসটাকে নিয়েই লিখে থাকি আমি বিশেষ করে